হ্যালো হ্যাঁ বল হ্যাঁ রবিবার একটু দেখে নিই ডেটটা আচ্ছা তা রাপল্যান্ডটা কোথায় ঝড়খালি রবিবার দিন ঠিক আছে চল যাই ঘুরেই আসি অনেকদিন তো এসেছি বাড়িতেই বসেই আছি কে কে যাবে কে কে আচ্ছা মানে আমরা সব বন্ধু বান্ধবীই যাব তাই তো আচ্ছা ঠিক আছে তা রবিবার দিন কখন বেরোবি তোরা সব হ্যাঁ একদিন ঘুরতে যাব তো সকাল সকাল না উঠলে হয় আচ্ছা বেরোব কটার সময় সবাই বেরোবি কটার সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো খাওয়া দাওয়া কি ওখানে গিয়ে খাবি না বাড়ি থেকে নিয়ে হবে ওখানে গিয়েই খেয়ে নেবখন সব বন্ধু বান্ধবী তো হুম আর ঝড়খালি না এই ঠান্ডার সময় না যেতে ওখানে খুব মজার বিষয় কারণ ঝড়খালিতে ঠান্ডার সময় না অনেক কিছু দেখা যায় কারণ রোদ খেতে সব বাইরে বেরোয় তো তা দেখতেও ভালো লাগে ও মেঘ ধোঁয়া ফড়িং সব দেখা যাবে ঠিক আছে তাহলে যাওয়াই হবে তাহলে রবিবার দিন সবাইকে বলেছিস না কি আমাকে সবে জানালি এখন প্রথম আচ্ছা আচ্ছা হ্যাঁ বলে দেখ দেখ মানে যাবে হয়তো একসাথে সবাই এনজয় করে আসি কী আর করা যাবে হুম হ্যাঁ হ্যাঁ ওদেরকে ফোন করে দেখ কী বলে দেখে শুনে তার পরে আমাকে আবার জানাবি কারণ ঠিকঠাকভাবে ফিক্সড ডেট করে নিতেই হবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখ রাখ হুম